হ্যাঁ ভোন্টা দা হ্যাঁ দা বলছিলাম আপনি যে আপনার তো রুমে আমরা আছি আপনার যে জল আপনার কল তো খারাপ আপনি কতদিন দেখছেন না এসব কী চলছে আপনার হ্যাঁ ইলেকট্রিক কখন আসে কখন আসে না ঠিক আছে একবার ইলেকট্রিক আসলে কখন চলে যাচ্ছে কোনো একটা হিসাব নেই আপনাদের কীভাবে আপনারা কী করছেন হ্যাঁ আপনারা কি নাকে তেল দিয়ে শোন হ্যাঁ কী বলছেন বলতে আপনি ছেড়ে দিন যে আমনি হচ্ছে কি ইলেকট্রিকটা আপনার কোনো প্রবলেম নেই কিন্তু আপনি যে এই যে জলের যে সমস্যাটা আপনি কি জলের সমস্যাটা কীভাবে মেটাবেন বলুন যে জল এতদিন পাচ্ছি না আপনি ধরুন কেউ স্নান করছে স্নান করতে করতে সাবান মেখে রয়েছে সেই সময় আপনার জল আসছে না তাহলে সে কীভাবে জলটা পাবে আপনি বলুন

তা আপনার তো এই নিয়ে পাঁচ বছর হয়ে হয়ে হতে যায় আপনি তো এইভাবেই চলছেন আপনার কোনো একটা হিসাব জ্ঞান কিছু রয়েছে পাঁচ বছরের বেশি হয়ে যাবে আপনি এইভাবেই চলছেন ইলেকট্রিক থাকে তা তো জল থাকে না জল থাকে তো ইলেকট্রিক থাকে না ভাড়া তাহলে কী দেবো বলুন আপনার যদি এরকম যদি থাকে আপনার জল নেই ইলেকট্রিক নেই ঠিক আছে তাহলে ভাড়াটা আমি কীভাবে দেবো আপনাকে আপনি বলুন ভাড়া তো নিতে গেলে সব দিতে হবে আচ্ছা ঠিক আছে আপনি কমপ্লেন করবেন আর আমিও পুলিশে কমপ্লেন করব যে আপনি এই এইভাবে জল দিচ্ছেন না ইলেকট্রিকের প্রবলেম করছেন আমি অভিযোগ জানাতে গেলে আপনি আমাকে হুমকি দিচ্ছেন হ্যাঁ এই